আমার পড়াশুনোর ক্ষেত্রে বিভিন্নভাবে আমার ফোন আমার বৈদ্যুতিক যন্ত্র বিভিন্নভাবে আমাকে সহায়তা করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা আমরা শিক্ষাকতা চালিয়ে যেতে পারি আমার খুব সহজভাবে সেই শিক্ষকতা করতে পারি যেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে বিভিন্ন সময় তারপরে আমরা কোনো বিপদ আপদে পরলাম আমাদের ফোন আমাদের খুবই কাজে লাগে খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের অত্যাধিক সহয়তা করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি তাপর আমরা অনেক কিছু শিখতে পারি যেমন তার মধ্যে একটা উদাহরণস্বরূপ ইউটুব ইউটুব আমাদের বিভিন্ন কিছু শেখায় আমাদের যেমন আর নাচ গান আবৃতি প্রভৃতি ক্ষেত্রে ইউটুব আমাদের বিভিন্নভাবে সহায়তা করে তারপরে শিক্ষকতার ক্ষেত্রে আরও বিভিন্ন অ্যাপ আছে সেগুলো আমাদের সহায়তা করে তারপর ফোন মানে নোটস নোটসের মাধ্যমে আমরা এখন লিখতে পারি সেই লেখাটাও আমাদের ফোনের মাধ্যমে হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই বৈদ্যুতিক যন্ত্র ফোন আমরা ইউস করতে পারি তারপর আমাদের টেলিভিশন টেলিভিশনের মাধ্যমে আমরা অনেক নিউজ যেগুলো আমরা বাড়িতে বসেই ঘরে বসে খুব সহজে বুঝতে পারি শ শুনতে পারি যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে আমরা চারপাশের মানুষদের চিনতে পারি বুঝতে পারি আমরা এক সাথে চলতে পারি সেই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে বৈদ্যুতিক যন্ত্র তার মধ্যে আরেকটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার আমাদের অনেক কিছু শেখায় আমাদের বিভিন্ন কাজকর্মে সহায়তা করে কম্পিউটার বিভিন্ন মুভি এই সব কত্রে সহায়তা করে আমাদের কম্পিউটার যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকালকার যুগে বৈদ্যুতিক হিসাবে আমাদের কম্পিউটার খুবই সহায়তা করে